হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন আচ্ছা তো আপনার বাজেটটা কীরকম বলুন সেই মতো আপনি আপনি আমি আপনাকে মোবাইলের মডেল বলব পনেরো হাজারের মধ্যে পনেরো হাজারের মধ্যে তো আর সেরকম ভালো ফোন হবে না আপনি যদি বলেন একটু বাজেটটা বাড়িয়ে সাড়ে ছ সাড়ে ষোলো হাজারের মধ্যে নেবেন তাহলে একটা নতুন মডেল বেরিয়েছে ভিভো ওয়াই টোয়েন্টি টু সেই মডেলটা খুবই ভালো ফোন পঞ্চাশ এম পির ক্যামেরা পাবেন ছয় জি বি র্যাম তার সাথে একশো আঠাশ জি বি মেমোরি আছে মিডিয়াটেকের প্রসেসার আর এল ই ডি ডিসপ্লে রয়েছে এই ফোনটার মডেল যথেষ্ট ভালো এখন ট্রেন্ডিংয়ে চলছে ফোনটা খুব ভালো আপনি কি এটা নিতে চান নাহলে হ্যাঁ অবশ্যই ভালো পাওয়া যাবে আল্ট্রা এম মোটো রয়েছে এটার মধ্যে আপনি যত খুশি গেম খেলতে পারেন এক্সট্রা ফিচারস পাবেন গেম খেলার সাথে সাথে তার সাথে সুপার নাইট মোড রয়েছে ক্যামেরার মধ্যে আপনি না রাত্রের মধ্যেও যে কোনো ফোটো সুন্দরভাবেই শ্যুট করতে পারবেন ব্যাটারি সার্ভিস অবশ্যই ভালো পাঁচ হাজারের পাঁচ হাজার এম বির ব্যাটারি পাবেন অবশ্যই অবশ্যই ব্যাটারি সার্ভিস ভালো হবে আর তাছাড়া যদি বলেন আপনি ফাইভ জি সেট নেবেন তো ফাইভ জি সেট সব থেকে কম রেটের মধ্যে রয়েছে ভিভোর জি ওয়ান ফাইভ জি যেটার এখন ট্রেন্ড মার্কেটে চলছে চব্বিশ হাজার আপনি যদি বলেন ক্যাশে নেব ক্যাশে নিতেও অসুবিধা নেই যদি বলেন আপনি ক্যাশে পারবেন না কিছুটা জমা দিয়ে ডাউন পেমেন্ট করে যদি ই এম আইয়ে নিতে চান নিতে পারেন আপনি কোনও সমস্যা নেই হ্যাঁ ই এম করা যাবে আপনার যদি ই এম আই আগে কিছু কেনা থাকে তখন আপনার ডাউন পেমেন্টটা কিছুটা কম হতে পারে যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয় ই এম আইয়ের জন্য তা ডাউন পেমেন্টটা একটু বেশি লাগবে তাহলে আপনার হয়তো পাঁচ হাজার লাগতে পারে প্রথমবার বলতে তাহলে আপনি যদি বলেন ভালো ক্যামেরার দিক থেকে নেব রিয়েলমি ভালো মডেল পাওয়া যাবে ওই বাজেটের মধ্যে রিয়েলমি নিতে পারেন অবশ্যই ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো হবে রিয়েলমি নাইন আই যেটা এখন চলছে নতুন বেরিয়েছে ফাইভ জি সেটটা সেই সেটটা অবশ্যই ভালো হবে আট ছাপান্ন আট জি বি র্যাম পাবেন দুশো ছাপান্ন জি বি মেমোরি থাকবে স্ন্যাপড্র্যাগনের প্রসেসার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে সেটা অবশ্যই ভালো হবে ফাইভ জি সেটা অবশ্যই ফাইভ জি সেট হ্যাঁ ওটাও ই এম আইয়ে নিতে পারেন ওটার জন্য ডাউন পেমেন্টটা একটু বেশি লাগবে সাত থেকে আট হাজার করে ডাউন পেমেন্ট হ্যাঁ অবশ্যই খোলা থাকে চারটের পরে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ